হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ দরকার ছিলো তো লোনটা তো কী কী বেনিফিট আর কী কী ডকুমেন্টস লাগবে একটু তাহলে যদি বলতেন তাহলে ভালো হতো আচ্ছা হ্যাঁ হুম ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার বাবাকে সাথে নিয়ে তো আপনাদের ওখানে গিয়ে কথা বলে নেবো বা আপনাকেও কল করে নেবো তাহলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হুম